হ্যাঁ আমি খুব ছোটো থেকেই সাঁতার শিখেছি আর প্রথমত আমার বাবা আমাকে সাঁতার শিখেয়েছে হাতে ধরে প্রথমে যখন জলে নাবতে আমি ভয় পেতাম তখন আমার বাবা আমাকে পিঠে প্লাস্টিকের ড্রাম বেঁধে দিতো কিংবা গাড়ির টায়ার আমাকে বেঁধে দিতো দিয়ে তার সাথে দড়ি বেঁধে রাখতো এবং দড়িতে বাবার কোমরে দিয়ে রাখতো যেহেতু আমি ভয় পাই তাই তো এই করে করে আমার জলে ভয়টা বাবা কাটিয়ে দেয় এইভাবে আমাকে বাবা সাঁতার শিখিয়েছে যে এবার হাত পা ছোঁড় হাত পা ছুঁড়ে কাটতে থাক আস্তে আস্তে পারবি এইভাবে আমি সাঁতার শিখেছি